থালাবাসন ধোয়ার একটা মানে বাংলা গ্রামে গঞ্জে ভালো প্রক্রিয়া সেটা হচ্ছে বানি দিয়ে যেটা আমরা অনেকটা বলি যে ছাই বলা হয় বাংলাতে ছাই বলা হয় কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় বা বানি বলি ওটা দিয়ে তৈলাক্ত বাসন পরিষ্কার করা হয় অনেকটা যদি মাংসের গন্ধ বা মাছের গন্ধ এইগুলো পরিষ্কার করা যায়